আমাদের গ্রামে যে সব খেলাধুলো করা হয় তো এই সব খেলাধুলোর কারণে আমাদের গ্রামের ছেলেদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে যেমন হচ্ছে আমাদের গ্রামে খোখো খেলা বা ফুটবল বা আমাদের গ্রামে আরো অন্যান্য বাচ্চারা যে সব খেলা খেলে তো ফুটবল খেলার কারণে হচ্ছে আমাদের শরীরের কোনো রকম অসুবিধা বা শারীরিক অসুবিদা হয় না বা মানসিকও কোনো রকম অসুবিধা হয় না নিজেদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে আর খোখো খেলা হল এমন একটি খেলা যেমন কয়েকজনের টিমে খেলা হয় এটি একটি কি দুটি টিমের একসাথে খেলা করানো হয় মাঠের মাঝে তো মাঠ এই সব খেলার কারণে আমাদের শারীরিকে অবস্থা খুবই ভালো থাকে এবং মানসিক অবস্থাও খুব ভালো থাকে